আমার চাকরির ভবিষ্যতে আমি একটু সুখ খুঁজছি আর এই সুখ বলতে একটা ছোটো বাড়ি আমার পরিবার পরিজন কিছু আশেপাশে বন্ধুবান্ধব সামান্য লোকালয় একটু বাজারহাট একটু ক্ষেতখামারি পশুপালন ইত্যাদি আমি এই সবই খুঁজছি